এখানে অনেক ধরনের খেলা আছে যেগুলো হারিয়ে যাচ্ছে যেগুলো খুবই ভালো যেগুলো পর্যটন ইতিবাচক এবং একতা বৃদ্ধি করে অনেক খেলা আছে যেমন কাবাডি ফুটবল এসব আর দাবা তো অবশ্যই আছে এবং এগুলো খুব ভালো জিনিস খেলা যার মধ্যে সাংস্কৃতিক খুঁজে পাওয়া যায় এবং নতুন আধুনিক যেগুলো খেলা থাকে সেগুলোর মধ্যে সংস্কৃত খুঁজে পাওয়া যায় না তো ধন্যবাদ